বিভিন্ন ধরণের রাজনৈতিক দল বা সংগঠন ঝাড়গ্রাম জেলাতে আছে যারা বিভিন্ন ধরণের খেলাধুলোর আয়োজন করে বিভিন্ন সময়ে যেমন পঞ্চায়েত কাপ এম এল এ কাপ এছাড়াও পৌর কাপ সিটি কাপ এবং বিভিন্ন ধরণের টুর্নামেন্ট আয়োজন করে এইগুলির মধ্যে ক্রিকেট যেমন রয়েছে তেমনই ফুটবল রয়েছে এছাড়াও ভলি হকি ব্যাডমিন্টন ইত্যাদিও রয়েছে তবে ঝাড়গ্রাম জেলার অন্যতম প্রিয় খেলা হলো ফুটবল এবং এই ফুটবলের মাধ্যমেই ঝাড়গ্রাম জেলা পরিচিতি লাভ করেছে বিভিন্ন ধরণের প্লেয়ার ঝাড়গ্রাম থেকে উঠে আসছে বা এই প্রত্যন্ত জঙ্গলমহল এলাকা থেকে বিভিন্ন নামি দামি ফুটবলার বিভিন্ন ক্লাবে উঠে এসে বিভিন্ন ক্লাবে খেলছে এবং এই টুর্নামেন্টগুলির সাহায্যে সেগুলি হচ্ছে এই টুর্নামেন্টগুলি মানুষের কাছে বর্তমানে যথেষ্ট জনপ্রিয়তা লাব করেছে তাই স সরকার ও রাজনৈতিক দলগুলিকে যথেষ্ট মানুষ জনপ্রিয়ভাবে তাদেরকে সাপোর্ট করছে